হ্যাঁ আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হল স্মার্ট ফোন যেটা আমি দু হাজার চার সালে ক্রয় করেছিলাম এই ফোনটি

অসুবিধা কাটিয়ে আমি সুবিধার পথ খুঁজে পেয়েছি এই ফোনটি দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি বিভিন্ন পরিষেবা আমি এর থেকে গ্রহণ করে চলেছি প্রথমত ব্যাঙ্কিং লেনদেন হোয়াটসআপ ফেসবুক ক্রোম গুগল ইউটিউব বিভিন্ন অ্যাপসগুলি ব্যবহার করে আমি ভালো উপকৃত হয়েছি স্মার্ট ফোন চালু হওয়ার জন্যে আমি খুবই খুশি এই স্মার্ট ফোনটি বাড়ির ফেমিলি মেম্বারদের

কাজে লাগে স্মার্ট ফোন ছাড়া যেগুলো অসম্ভব ছিলো সেগুলো আমাদের কাজে আসে স্মার্ট ফোনের দ্বারা আমরা

পয়সা সাশ্রয় হয়েছে স্মার্ট ফোনের মাধ্যমে পুরানো দিনের কাজকর্মগুলো স্মার্ট ফোনে হওয়ার জন্যে পারিবারিকভাবে আমি খুবই

স্মার্ট ফোনের উপকার এবং স্মার্ট ফোনের সুবিধা খুবই ভালো এই স্মার্ট ফোনে

শত

মেটানো যায় যেটা আমি লক্ষ্য করেছি যার জন্যে আমার এই স্মার্ট ফোনটি সম্পর্কে অভিজ্ঞতা ভালোই হয়েছে আমি স্মার্ট ফোনকে আমার জীবনের মূল চাবিকাঠি মনে করি অভিজ্ঞতার একটা স্তম্ভ বলে মনে করি